প্রথমত আমি একজন হিন্দু নারী আমাদের সম্প্রদয়ে গর্ভবতী মহিলাদের সাধ ভক্ষণ কীভাবে পালন করা হয় এবং কেন পালন করা হয় তা সম্বন্ধে জানাচ্ছি গর্ভবতী মহিলারা যখন সাত মাস হয়ে যায় তখন তাদেরকে সাধ ভক্ষণ করানো হয় তাদের যে মনের মধ্যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা থাকলে সেটি সেদিন তাদের খাওয়ানো হয় এবং পুরোহিত দ্বারা একটি পুজোও করানো হয় এবং আশেপাশে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করা হয় যাতে তারা পরবর্তীতে যে বাচ্চা আসতে চলেছে তাকে আশীর্বাদ করেন তার জন্য এছাড়াও সেইদিন সেই গর্ভবতী মাকে পঞ্চগর্ভ বলে পুরোহিত দিয়ে একটি অনুষ্ঠান করে তাকে খাওয়ানো হয় আর এই অনুষ্ঠানটিতে সবাই যেরকম গর্ভবতী মাকে আশীর্বাদ করেন সেরকম নানান রকম উপহারও দিয়ে যায় অন্য অন্য সোসাইটিতে এটা কীভাবে পালন করে সেটা ঠিক জানা নেই কিন্তু তারাও কোনো না কোনো নিয়ম পালন করছে গর্ভবতী মাকে আনন্দিত করে রাখার জন্য যাতে সে সব সময় আনন্দিত থাকলে বাচ্চাটিও ভবিষ্যতে আনন্দেতে আনন্দময় হবে আমার ধারণা থেকে এটি মনে হচ্ছে